আমি একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার দিয়েছিলাম সেইটা তাতে খুব ভালো এবং ছাড় পেয়েছিলাম এবং আরেকটা জিনিস আমি গিয়ে অর্ডার দিয়েছিলাম অর্ডারের সেই জিনিসটা আমি ফোনেতে যেমন দেখেছিলাম তার থেকেও কিন্তু জিনিসটা এসেছিলো আরও ভালো ওই জন্য আমি আরেকটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার দিলাম যে যাতে সেই জিনিসটা আরও আমার ভালো হয় এবং আমি তাতে যাতে যাতে আরও ছাড় পাই সেইটাতে আগের ছাড় যে ফ্লিপকার্টের জিনিসটাতে আমি অনেক কম ছাড় পেয়েছিলাম ওই জন্য ওই জন্য আরও আমি বলতে চাইছি যে আরও যেমন একটু বেশি ছাড়ে পাই এবং এতে যেমন জিনিসটা যে দিয়ে যাচ্ছে তার যেমন সুযোগ সুবিধা থাকে এবং জিনিসটা আমার খুব ভালোই হয়েছিলো আমি আর ওই জন্য আর এবারেও বলতে চাইছি যে এবারেও যেমন ফ্লিপকার্টের জিনিসটা আমার ভালো আসে এবং তার যাতে বেশি যেমন ছাড় পাই তাহলে আমি আরও আরও অনেক রকম পরের অর্ডারটা দেবো এবং অর্ডারের জিনিসপত্রগুলোও যেমন মানে আমার মানে স্বার্থ মধ্যেই আসে এবং পয়সার বাজেটটাও ভালো থাকে ওই জন্য আমি ফ্লিপকার্টে যে কোনো জিনিস অর্ডার দিই তাতে ফ্লিপকার্টের মানে মানুষগুলোও ব্যবহার ট্যাবহারগুলো ভালো ওই জন্য ফ্লিপকার্টের সব জিনিসই আমার পছন্দ হয়